প্রত্যেক শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা কলেজে ভর্তি হওয়ার জন্য সবসময়েই যেটা যেটা সবথেকে ভালো স্কুল বা ভালো কলেজ হয় সেটাকেই তারা নির্বাচন করে কিন্তু কে কোন বিভাগ নিয়ে পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ক্ষেত্রে আমার পছন্দের বিষয় হল কলা বিভাগ আমি শিক্ষার জন্য ভালো স্কুলেই ভর্তি হয়েছিলাম এবং উচ্চশিক্ষার জন্য আমি সবসময়ে যেটা যেই কলেজে শিক্ষার হার সবথেকে ভালো যেই কলেজে শিক্ষকরা ভালো পরিমাণে শিক্ষা দেয় সেই কলেজটাকে আমি বেছে নিয়েছিলাম কলা বিভাগে অনেক বিষয় থাকে সেই বিষয়ের মধ্যে আমার সবথেকে পছন্দের বিষয় হল ইতিহাস ইতিহাস নিয়ে পড়তেই আমার ভালো লাগে সেই জন্য এই বিষয়টিকে আমি পছন্দ করেছিলাম ইতিহাস নিয়ে পড়লে আমরা প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারব প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে আমার নিজের দেশ যেটা ভারতবর্ষ সেটা থেকে শুরু করে অন্যান্য দেশ অন্যান্য রাজ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় কোথায় কী ঘটেছিল সেই সম্পর্কে আমার একটা সঠিক ধারণা জন্মায় এই যো এই ধারণা নিয়ে পড়তে আমার খুবই ভালো লাগে সেই জন্যই আমি এই বিষয়টিকে পছন্দ করেছিলাম